পশুপালনের পাশাপাশি যে পার্শ্ব ব্যবসাগুলি করা যায় সেটি বিভিন্ন পশুর ক্ষেত্রে বিভিন্ন রকম পার্শ্ব ব্যবসা করা যায় যেমন আমি যদি গরু ছাগল বা চাষ প্রতিপালন করে থাকি গরু প্রতিপালন করলে অবশ্যই আমি গরুর সাথে সাথে গরুর থেকে প্রাপ্ত দুগ্ধ আমি বিক্রি করতে পারব বা দুগ্ধ থেকে উৎপাদিত ঘি মাখন ছানা অবশ্যই ব্যবসা করা যায় এছাড়া আমি যদি ছাগল প্রতিপালন করে থাকি তাহলে আমি ছাগল থেকে প্রাপ্ত ছাগল থেকে প্রাপ্ত মাংস এসে মাংস বিক্রি করতে পারি এছাড়া গরু বা ছাগল থেকে যে পায়খানা সেটা সাধারণত জৈব সার হিসাবে কৃষিক্ষেত্রে ব্যবহার করা যায় তো এটাও ব্যবসা করা যেতে পারে এছাড়া আমি যদি হাঁস মুরগি চাষ করে থাকি তাহলে অবশ্যই আমি হাঁস মুরগি বিক্রি মাংস হিসাবে বিক্রি করতে পারি বা হাঁস মুরগি থেকে প্রাপ্ত ডিমও আমি ব্যবসা হিসাবে ব্যবহার করতে পারি এছাড়া আমরা যদি ভেড়া প্রতিপালন করে থাকি তাহলে ভেড়ার মাংস বিক্রির পাশপাশি ভেড়ার যে লোম যা পশমের পোশাক তৈরিতে বিশেষ উপযোগী এবং খুব বাজার চাহিদাযুক্ত তা আমরা সেই ভেড়ার সেই পশমের সেই লোম লোম পেয়ে আমরা পশমের কাজে ব্যবহার করেও ব্যবসা করতে পারি তো পশুপালনের পাশাপাশি বিভিন্ন পশুর সঙ্গে বিভিন্ন সামঞ্জস্য রেখে অবশ্যই পার্শ্ববর্তী ব্যবসাও করা যায়